হ্যাঁ চাল বিক্রেতা বলছেন কালুনিয়া চালের দামটা কেমন আছে সেটা নয় বাদশাভোগ না হলে কালুনিয়া নেওয়ার ইচ্ছে আছে হুম

আমি তো যাব বলতে দিন পাঁচেকের মধ্যেই যাব কেননা আমার বাড়িতে একটা অনুষ্ঠানের মতন আছে আর কি হ্যাঁ সে হ্যাঁ কেন আপনার কাছে আপনার কাছে এতবার চাল নিয়েছি চালটা ভালো বলেই আপনাকে জিজ্ঞাসা করছি আর কি বুঝি নি তো আচ্ছা ঠিক আছে আমি পাঁচ দিনের মধ্যে যাচ্ছি আমি যেয়ে কথা বলছি হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি হুম